হ্যালো স্যার আপনি কে বলছেন হ্যাঁ হ্যাঁ এটা সবজির দোকান থেকেই বলছি আপনি কে বলছেন স্যার আচ্ছা ঠিক আছে বলুন স্যার হ্যাঁ স্যার টমেটো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ স্যার এখন মালটা আসছে না ওখান থেকে ট্রান্সপোর্টের জন্য এখন তো বৃষ্টির জন্য গাড়ি সব আটকে গেছে ওই জন্য আসতে পারছে না এখন যে মালটা আছে ওইটার জন্যই দামটা বেড়ে যাচ্ছে মালের অভাব বুঝতেই পারছেন

হ্যাঁ এখন বেড়ে গেছে আমরাও বুঝতে পারছি ট্রান্সপোর্টের ভাড়া বেশি হ্যাঁ আর কিছু স্যার হ্যাঁ স্যার পেঁয়াজ এখন ষাট টাকা কেজি হ্যাঁ স্যার আগে তো পঞ্চান্ন ছিলো পাঁচ টাকা বেড়েছে স্যার এখন নাসিক থেকে আসতে পারছে না মালটা নাসিকেও শর্ট আছে হ্যাঁ বর্ডার ক্রসে টাকা লাগছে ওই জন্য এখন দামটা বেড়ে গেছে ট্রান্সপোর্টের এখন ভাড়া বুঝতেই পারছেন পেট্রল ডিজেল এসবের দামও বেড়েছে ওই জন্যে এটার দাম বেড়ে গেছে এখন কোথাও স্যার আটতিরিশ হ্যাঁ স্যার আগে আঠেরো ছিলো এখন আটতিরিশ হয়ে গেছে স্যার এখন বৃষ্টির জন্য হ্যাঁ স্যার এখন বৃষ্টির জন্য সব যা চাষির গাছ আসতো সেসব মারা গেছে ওই জন্য শর্ট আছে হ্যাঁ কিছু দিন আগে বৃষ্টি তো দেখলেনই ওই জন্যেই এখন হ্যাঁ ওই জন্যেই সব গাছপালা সব নষ্ট হয়ে গেছে তো যে মালটা পঞ্চাশ কেজি আসছিলো তার কাছ থেকে এখন দশ কেজি পাচ্ছি ওই জন্যই দামটা এখন বেড়ে গেছে

আর কিছু স্যার আর স্যার আপনি আদা রসুন আদা রসুন কি জিজ্ঞেস করছেন বলবো কি আদা স্যার দুশো টাকা কেজি পড়ছে হ্যাঁ এখন দুশো হয়ে গেছে সবই ওই ট্রান্সপোর্টের জন্যই স্যার আর রসুন একশো আশি টাকা কেজি স্যার হ্যাঁ সব ওই ট্রান্সপোর্ট বুঝতেই পারছেন আমাদেরও এখন কেনাই পড়ে যাচ্ছে ওইটা কিছু করার নাই আপনার কি স্যার এখন অর্ডার নেওয়ার কোনো এ আছে

হ্যাঁ স্যার আপনি যদি বেশি নেন তাহলে আমরা দেখতে পারি কেনা দামে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে স্যার জানাবেন স্যার ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার